পশ্চিমবঙ্গের সো সাংস্কৃতিক মূল উপাদানগুলির মধ্যে সবচেয়ে গর্বিত হওয়ার মতন বিষয়গুলি হলো শিল্প ও কারুশিল্প স্থাপত্য কঠোর পরিশ্রম সাহিত্য পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মূল উপাদানগুলির মধ্যে যেমন শিল্প ও কারুশিল্প এতে চিত্রকলা টেরাকোটা পাঠচিত্র কাঁথা সেলাই এবং চামড়ার কাজের জন্য খুবই বিখ্যাত বাউল গান রবীন্দ্রসঙ্গীত এবং লোকসঙ্গীত প্রভৃতির সঙ্গীতের জন্যই পশ্চিমবঙ্গ আরও এগিয়ে গেছে আর স্থাপত্য বলতে এখানে হাওড়ার ব্রিজ দক্ষিণেশ্বর মো দক্ষিণেশ্বরের মন্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কালীঘাটের মন্দির পশ্চিমবঙ্গের স্থাপত্যশৈলের অন্যান্য উদাহরণ হতে পারে আর কঠোর পরিশ্রম বলতে পশ্চিমবঙ্গ মানুষরা প্রচুর পরিশ্রম করতে পারে এর জন্য এরা সব জায়গায় সাফল্য অর্জন করতে পারে একে এছাড়া শিক্ষাক্ষেত্রে সাহিত্যে বিজ্ঞানে এবং অন্যান্য ক্ষেত্রেও বাঙালিরা এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে সাহিত্যিক ওই ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ যেমন রবীন্দ্রনাত ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা জীবনানন্দ দাশের মতো বিখ্যাত আরও অনেক অনেক সাহিত্যিকেরা বাংলার সাহিত্য অপরিসীম অবদান রেখেছেন বাংলা সাহিত্যে কবিতা গল্প উপন্যাস নাটক প্রভিতি নানা ধরনের সাংস্কৃতিক সৃষ্টি করেছে এই উপাদানগুলির জন্যই পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক সংগ্রম সমগ্র বিশ্বের মধ্যে একটি বিশেষ স্থান অর্জন করেছে